আমাদের এখানে একটি মাঠ আছে খুবই বড়ো মাঠটি খেলার জন্য তো খুব উপকারিত এবং কী কোনো মা মেলা খেলা কোনো ওরকম বড়ো অনুষ্ঠানের জন্য খুবই খুব খুব মূল্যবান জায়গা মাঠটি আমার খুব পছন্দ মাঠটি আমাদের বাড়ি থেকে দু মিনিট হেঁটে গেলেই মাঠটি আছে মাঠটার মানে কোনো প্রশংসার শেষ নেই